হ্যাঁ আমি বিশেষ কারণে উপহার হিসাবে কিংবা স্কুলের প্রজেক্ট হিসাবে কখনো কখনো গদ্য কিংবা কবিতা লিখেছি বা লিখতে চেষ্টা করেছি একবার স্কুলের প্রজেক্ট দিয়েছিল আমাদের স্কুলের বাংলা টিচার তিনি বলেছিলেন স্টেশনে এক ঘণ্টা এরকম একটি গদ্য লিখতে যেখানে একটি ঘটনা থাকবে এবং একটি ছোট গল্পের আকারে লিখতে তো সেটি লিখেছিলাম আর তাছাড়া কবিতা হিসেবে বলা যায় যে স্কুলের একজন টিচার তিনি হচ্ছে রিটায়ার হওয়ার সময় তাকে কেন্দ্র করে তিনি কেমন ছিলেন কেমন ব্যবহার করতেন বা তাকে একটা ভাব আবেগ জড়িত একটা কবিতা লিখেছিলাম সেটি পড়ে যখন আমি স্কুলে সবার সামনে শুনিয়েছিলাম তো সেই টিচার তিনি আবেগ আবেগ প্রণীত হয়ে গিয়েছিল এবং আমারও খুব ভালো লেগেছিল এবং সবাই হাততালি দিয়েছিল এই ব্যাপারটা আমার মনে পড়ে আর সে তিনি আমাকে হচ্ছে আশীর্বাদ করেছিলেন যাতে করে আমি এই বিষয়ে যেন আরও এগিয়ে যেতে পারি